না আমাদের এখানে বড়ো একটা উৎসব হয় না তো ওই বড়ো উৎসব হয় কলকাতায় সেখানে ক্লাব আছে বড়ো বনেদি বাড়ি আছে তারাই ওখানে ওই দুর্গা পূজা করে শুধু ভারতবর্ষে নয় বাইরের দেশ থেকেও অনেক লোক ওই দুর্গা পূজা দেখতে আসে